হ্যাঁ আমি ইন্ডিয়ান আইডলের মতন বিভিন্ন রিয়ালিটি শো দেখি যেমন ইন্ডিয়ান আইডল তো দেখিই এবং সারেগামাপা তার পরে আরও বিভিন্ন আছে সারেগামাপা তার পরে যেগুলো হয় আর কি ভয়েস ভয়েস বলে একটা শো হতো রিয়ালিটি শো ওটাও দেখেছি তার পরে আরও বিভিন্ন রকমের রিয়ালিটি শো শুধু নাচেরও না শুধু সরি শুধু গানেরও না আমি নাচেরও অনেক রিয়ালিটি শো দেখি তো আমাকে ভালো লাগে এরকম রিয়ালিটি শোগুলো দেখতে মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে যে যে ছেলেমেয়েরা এসে অংশগ্রহণ করে এবং তাদের যে তাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা প্রদর্শন করে তো সেগুলো দেখতে খুব ভালো লাগে এখন তো বিভিন্ন রকমের রিয়ালিটি শো হয় তো ইন্ডিয়া ইন্ডিয়ান আইডল আর সারেগামাপা আমার সবথেকে ফেভারিট আমি এই দুটো দেখি আর আমার ফের যে ইন্ডিয়ান আইডলে যে আমার সবথেকে আমি ভালো লাগে যে যার অংশগ্রহণকারী আমি তো অনেক ছোট থেকে দেখি তো আমাকে নেহা কাক্করকে ভালো লাগে যখন ইন্ডিয়ান আইডল থেকে তার কেরিয়ার শুরু হয় ইন্ডিয়ান আইডল থেকেই তো নেহা কাক্করকে আমার ভালো লাগে তার গানও আমাকে ভালো লাগে

হ্যাঁ আমিও অনেকবার চেষ্টা করেছি তার ইন্ডিয়ান আইডলে হ্যাঁ যোগদান করার তো এখনও অবধি তা আমি সিলেক্টেড হইনি তো চেষ্টা করব যে যেন আমি সিলেক্টেড হই এবং তার যোগ্য আমি হওয়ার চেষ্টা করব